পশ্চিমবঙ্গে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্বাস্থ্য পরিষেবা বা হাসপাতাল চালু রয়েছে বেসরকারি হাসপাতাল বা বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বিকল্প হিসেবে বলা যেতে পারে তুলনামূলক কম খরচে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করা এছাড়াও বর্তমানে আমাদের রাজ্য সরকারের দ্বারা পরিচালিত যে স্বাস্থ্যসাথী প্রকল্প তার ব্যবহার করেও পরিষেবা নেওয়া কারণ সেখানে সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালের খরচ কিছুটা হলেও কম করা যায় গুণমান খরচ এবং সুলভ চিকিৎসা ব্যবস্থার দিক থেকে দেখতে গেলে আমরা জনস্বাস্থ্য পরিষেবার থেকে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মধ্যে বেশ কিছু তুলনা বা পার্থক্য খুঁজে পাই গুণমানের দিক থেকে যদি বলি তাহলে পরিষেবা উভয় ক্ষেত্রেই ভালো কিন্তু বেসরকারিতে চিকিৎসার মান তুলনামূলক ভাবে উন্নত অপরপক্ষে সরকারি হাসপাতালে বিভিন্ন ধরনের অবহেলা বা নার্স ডাক্তারের অভাবে অনেক সময় ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না খরচের দিক থেকে দেখতে গেলে সরকারি হাসপাতাল তো বিনামূল্যে সমস্ত পরিষেবা প্রদান করে অন্য দিকে বেসরকারি হাসপাতালে দিনের পর দিন খরচ বেড়েই যায় সুলভ সুলভ যে চিকিৎসা পরিষেবা তার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সরকারি ব্যবস্থায় সুলভে সব কিছু পাওয়া যায় না অন্যদিকে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় টাকার বিনিময়ে সবকিছুই সহজলভ্য